ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ এবং আমার দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসবগুলির মধ্যে প্রধান হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতা দিবস প্রতি বৎসর পনেরোই আগস্ট আমরা এই স্বাধীনতা দিবস দেশে উদযাপন করে থাকি এবং এছাড়াও বিভিন্ন স্থানীয় এবং আঞ্চলিক ক্ষেত্রে বিভিন্ন রকম পুজো পাঠ এবং বিভিন্ন যেমন দুর্গাপুজো কালীপুজো ইত্যাদি পূজাপাঠের প্রচলন আছে এবং আমরা যে প্রান্তে বসবাস করি পশ্চিমবঙ্গের দুর্গাপূজা হচ্ছে একটি প্রধান উৎসব এই দুর্গাপূজার আমরা বিভিন্নভাবে বিভিন্ন প্রান্তে উদযাপন করে থাকি কোথাও ঘরোয়া পরিবেশে কোথাও বারোয়ারি পূজা হয়ে থাকে এবং আমরা সমস্ত বাঙালিরা এই পুজোটাকে যথেষ্ট পরিমাণে আনন্দলাভ করি